পাঁচ ছয় দুহাজার এগারো আট এক দুহাজার বারো ছয় তিন দুহাজার চৌদ্দো নয় এক দুহাজার বাইশ ছয় দুই দুহাজার তেইশ